আমার কাছে মোবাইলটির খারাপ দিক হচ্ছে মোবাইল আমি হচ্ছে পড়াশোনার সাথে সাথে অনলাইন ক্লাসের সাথে সাথে কিছু খারাপ খারাপ জিনিসও দেখতাম এবং সেই সম্বন্ধে সেই সব দিক থেকে দেখি এবং খারাপ গেম খেলতাম ওইসব দিক থেকে আমার খুবই খারাপ হয়েছে এবং আমাকে দোকানদার ঠকিয়ে ছিল ফোনটি খুব বেশী টাকায় কম মানে বেশী টাকায় দিয়েছিল অনেকটা ঠকিয়ে দিয়েছিল